আইনি নথি তৈরি করা খুবই কঠিন ব্যাপার কারণ এটি করতে গেলে বারবার কোর্টে যেতে হয় বিভিন্ন রকমের নথিপত্র জমা দিতে হয় এবং যে সব নথিপত্রগুলি জমা করতে হয় সেগুলো তারা কখনোই একবারে বলেন না তার জন্য বারবার কোর্টে আসতে হয় যদি কোনো স্বাক্ষরের দরকার হয় তাহলে আমাদের কে কোর্টে গিয়ে ম্যাজিস্ট্রেটের কাছে স্বাক্ষর করাতে হয় এছাড়াও কাউন্সিলরের কাছেও যেতে হয় স্বাক্ষরের জন্য সাধারণত কাস্ট সার্টিফিকেট জমি সংক্রান্ত বিষয় মিউটেশন এবং লাইসেন্স পেতে সব থেকে বেশি সময় লেগে থাকে